আমার গ্রামে কাউকে কুকুরে কামড়ালে বা আমার সামনে কাউকে যদি কুকুরে কামড়াতে দেখি আমি তৎক্ষণাৎ তাকে বলবো আগে হসপিটালে চলো সেখানে যেয়ে যে যা পাথমিক চিকিৎসা আছে সেগুলো আগে নিতে হবে আর তার কাটা যে ক্ষতস্থানে রক্ত বেড়িয়ে গেছে সেটা আগে ভালোভাবে পরিষ্কার করে মুছিয়ে ডেটল এই সমস্ত ওষুধ লাগিয়ে দেবো যাতে তার ওখানটা থেকে কোনও ইনফেকশান না ছড়াতে পারে আর সঙ্গে সঙ্গেই তাখে নিয়ে চলে যাবো হসপিটালে সেখানে যেয়ে ডাক্তারবাবুরা যা পরামর্শ দিবেন আমাকে যেটা বলবেন যে এর প্রতি এটা করা উচিত বা এখে এই ইনজেকশানটা দিতে হবে আমি ডাক্তারের কথা মতোই কাজ করবো তিনি যদি বলেন যে ওকে ইনজেকশান দেওয়া দরকার তাহলে দেবো আর যদি বলেন যে না দিলেও হবে তাহলে আমি দেবো না ডাক্তার যা আমাখে পরামর্শ দেবেন আমি সেই মতো কাজ করবো